ফটোগ্রাফিতে সময় কতটা গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয় একটা ফটো তুলতে গেলে অনেক সময় নিতে হয় যাতে ফটোটা খুবই ভালো আসে ফটোটাও দেখতে খুবই সুন্দর হয় এর জন্য ফটোটা যদি সময় নিয়ে তোলা হয় তাহলে ফটোটা অনেক ভালো হতে পারে ফটোগ্রাফির ধরন অনুযায়ী সময়ের গুরুত্ব কীভাবে বদলে দেয় সময় অনুযায়ী সময়ের গুরুত্ব বদলে দেয় আমার মনে হয় ফটোগ্রাফি করা হয় বিভিন্ন জিনিসের ফটোগ্রাফি করার ফলে যে ফটোগ্রাফিতে যত সময় লাগে গুরুত্ব বদলে বদলে দেয়